শিল্প বলতে মোবাইল এবং কম্পিউটার আমরা মোবাইল কম্পিউটারের জন্য বাইরে বাইরে খুব দূর দূরান্তে থাকা মানুষের সাথে আলাপ পরিচয় খুব সহজেই করতে পারি আগে যেমন চিঠির যুগ ছিল সঙ্গে সঙ্গে হতো না চিঠিটা যেতে টাইম লাগতো এখন মোবাইলের দ্বারা সঙ্গে সঙ্গে তাকে ঠিক চোখের সামনে আমরা নিয়ে এসতে পারি মোবাইল বললে ভুল হবে কম্পিউটারের মাধ্যমেও নিয়ে আসতে পারি হয়তো তার সাথে সামনা সামনি দেখা না করতে যেতে পারি কিন্তু মোবাইলের মাধ্যমে মোবাইলে তার ছবি দেখতে পাই তার সাথে কথা বলতে পারি এইটাই তো আমাদের কাছে ডিজিটাল আর ডিজিটাল শিল্প মানুষই তো সবকিছু তৈরি করছে মানুষ তো আর মেশিন তো আর মানুষ তৈরি করেনি মানুষই সবকিছু মেশিন তৈরি করছে আর ডিজিটাল বলতে আরও দূর দূরান্তের কাছে কোনো খবরাখবর সেটাও আমরা মোবাইল ফোনের মাধ্যমে পাই দুনিয়াটা এত উন্নত হচ্ছে আগে তো থাকেনি ওই জন্য মোবাইল আমাদের কাছে খুব দামি খুব গুরুত্বপূর্ণ তার জন্যই আমি বাইরের সব খবর খুব তাড়াতাড়ি পাই এইটা মানুষের দ্বারা তৈরি শিল্প খুব ভালো লাগে